ভারতের এমন অনেক জায়গা আছে যেখানে একবার হলেও সকলকে ঘুরতে যাওয়া দরকার যেমন এখানে আছে হিমাচল প্রদেশ আছে তাজমহল আছে সুন্দরবন আছে এরকম অনেক রকমের জায়গা আছে যেখানে একবার হলেও মানুষদেরকে ঘুরতে যাওয়া দরকার কারণ কি প্রকৃতির যে সৌন্দর্য সেটা একবার হলেও সকলকে দেখা দরকার যেমন হিমাচল প্রদেশ বললাম মানালি হিমাচল প্রদেশের যেটা ভারতের সব চেয়ে সুন্দর পর্যটন শিল্পের জন্য এটি নাম এখানে প্রায় অনেক লোকেরা দেখতে যায় ঘুরতে যায় তাজমহল আছে তাজমহল খুব কম লোকেরাই মানে তাজের কথা শোনেনি এমন আছে আগ্রার যে তাজমহল বিশ্বের অন্যতম সুন্দর স্থান হিসাবে চিহ্নিত করা হয় চমৎকার মার্বেলের সাদা মার্বেলের দিয়ে তৈরি এটিকে প্রেমের প্রতীকও বলা হয় তার জন্য মার্বেল মানে তাজমহলেও ঘুরতে যাওয়া যায় সুন্দরবন আছে কলকাতার কাছাকাছি যেটি সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি সুন্দর জাতীয় উদ্যান কলকাতা থেকে প্রায় একশো নয় থেকে দশ কিলোমিটার হবে এখানে দুশো ছয় প্রজাতির পাখি এবং বেঙ্গল টাইগার এবং অন্যান্য বিপদগ্রস্ত প্রাণীর জন্য সুন্দরবন নামকরণ নাম নাম আছে সুন্দরবনের সব এইসব কারণের জন্য এখানে ঘুরতে যাওয়া দরকার